সবার মতোন আমিও প্রকৃতপক্ষে স্কুলে থাকাকালীন একটি ছোট্ট ভ্রমণের সুযোগ পেয়ে বসি সেই ভ্রমণটা ছিল দীঘায় ভ্রমণ যাওয়ার জন্য খুবই আনন্দিত খুবই মন চঞ্চল কিন্তু সেখানে যাওয়ার জন্য মন চঞ্চল হলেও বাড়িতে সবাইকে ছেড়ে যাব সেই জিনিসটার জন্য একটু হলেও মনটা খারাপ ছিল যাওয়ার আগে থেকে মন খুবই চঞ্চল গিয়েও মন চঞ্চল এখন যেটা দেখছি এটার পরে কি দেখবো তারপরে কি দেখবো দীঘার সমুদ্র কত বড়ো হবে দীঘার জায়গাটা কেমন হবে কোন জায়গায় থাকবো এসবগুলো জানা কতরকমের মাছ আছে ওখানে কি আছে ওখানে সবকিছু জানার জন্যই খুবই উদব্যস্ত হয়ে পড়েছিলাম মনে মনে যেরমভাবে দীঘাকে কল্পনা করেছিলাম দীঘাকে তার থেকেও বেশি সুন্দরভাবে দেখেছি দীঘার সেই সমুদ্রের ঢেউয়ের শব্দ সেই মন্দারমনির মাছ বাজার এবং দীঘার বাজার খুবই মনোরম এবং দীঘার আশেপাশে সেই ঘোরা সেখানে ফটো তোলা বন্ধুদের সাথে আড্ডা বন্ধুদের সাথে হোটেলে রুম শেয়ার করে থাকা সেগুলো যেনো কোনোদিনই ভোলা যাবে না স্কুল লাইফ শেষ হলেও যেন এই স্মৃতিগুলো মনে সারাজীবনই বেঁচে থাকবে বন্ধুদের সাথে সেই আড্ডাটা হয়তো আর হয়ে উঠবে না স্কুল জীবনের পরে কিন্তু সেই স্মৃতিগুলোও মন থেকে মোছা যাবে না একসাথে থাকা খাওয়া ঘোরাফেরা আনন্দ করা ছবি তোলা সবই একটা স্মৃতি হয়েই থেকে যাবে আর স্মৃতিগুলো খুবই সুন্দর দীঘার প্রকৃতি খুবই সুন্দর খুবই সুন্দর একটা জায়গা